ভারতে রাজ্যর কিছু জায়গায় অবশ্যই যেতে হবে বলতে আমার ব্যক্তিগত মত হচ্ছে আমার মনে হয় এক হচ্ছে বৃন্দাবন আমাদের ভারতের সংস্কৃতি এবং রাধাকৃষ্ণর যে রাধাকৃষ্ণর যে গল্প রাধাকৃষ্ণর যে লীলা সেটি চাক্ষুষ করতে গেলে অবশ্যই বৃন্দাবন আমাদের যাতায়াত ভ্রমণ করতে হবে এবং তার অভিজ্ঞতা নিতে হবে আরেকটি হচ্ছে বেনারস বেনারসের যে গঙ্গা আরতিটা সেটা খুবই সুন্দর খুবই মানে কী বলব বৈচিত্র্যময় এত সুন্দর এত মন আমাদের স্নিগ্ধতা করে সেটা সত্যি সেটা দেখতে গেলে সেটা অনুভূতি করতে গেলে আমার মনে হয় বেনারস অবশ্যই আমাদের যাওয়া উচিত ভ্রমণ করা উচিত এবং গঙ্গা আরতিটা উপলব্ধি করার জন্য এত সুন্দর এত বৈচিত্র্যময় এবং আর একটি হল মানালি মানালিতে গেলে কী হবে গেলে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য বরফ পাহাড় পর্বত এবং গাছপালা ন্যাচারাল যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করতে গেলে আনন্দ করতে গেলে বরফের আনন্দ নিতে গেলে আনন্দিত হতে হলে সেটি উপভোগ করতে গেলে তো অবশ্যই মানালি যাওয়া উচিত বলে আমি মনে করি